হ্যাঁ স্কুলে নানা ধরনের পাঠক্রমিক কার্যক্রম আছে যেমন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন কুইজ প্রতিযোগিতা ছোটা খেলা আর লং জাম্প হাই জাম্প নানা ধরনের প্রতিযোগিতা রয়েছে এবং এবং নানা ধরনের পুরষ্কার বিতরণও রয়েছে যেমন কোনো ক্লাসের মধ্যে উত্তীর্ণ হওয়ার প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনজনকে পুরষ্কার বিতরণের জন্য রয়েছে নানা ধরনের পাঠক্রমিক কার্যক্রম এইগুলির মধ্যে আমি কিছু কিছু খেলাতে অংশগ্রহণ করেছি যেমন একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় এবং কখনো কখনো ক্লাসের মধ্যেও নানা ধরনের কুইজ কনটেস্টেও আমি অংশগ্রহণ করেছিলাম এবং এই সমস্ত খেলার মধ্যে আমার অভিজ্ঞতা খুব ভালোভাবে হয়েছে এবং নানা ধরনের কাজকর্মের মাধ্যমে এই সমস্ত খেলাধুলো আমি খুব উপভোগ এবং অনুভব করে থাকি